এখনও চেষ্টা করিনি এমন কিছু রেসিপির মধ্যে অন্যতম হল চিকেন ও মাটন বিরিয়ানি তার সাথে ফিশ বিরিয়ানি কোনোটাই আমি চেষ্টা করিনি তার কারণ বিরিয়ানির পুরো ব্যাপারটাই এত জটিল যে হাঁড়ির মধ্যে চাল তারপরে ক্যাওড়া বা আতর জল তারপরে মাংস এবং বেরেস্তার দিয়ে স্তরে স্তরে সাজাতে হয় এবং তারপরে হাঁড়িটিকে ধরে নাড়াতে হয় এই পুরো ব্যাপারটা অত্যন্ত জটিল হওয়ার জন্য এই পদ্ধতিটি চেষ্টা করার আগেই আমরা বিরিয়ানি কিনেই খেয়ে নিই তাই বিরিয়ানি ছাড়াও আরও একটি রেসিপি যেটা আমি এখনও ট্রাই করিনি সেটি হল চিকেন রেজালা চিকেন রেজালা নামক ডিসটি আমার খুবই পছন্দের যখনই খাই আমার খুবই ভালো লাগে কিন্তু এটা কখনোই চেষ্টা করা হয়ে ওঠে না কারণ কিছু উপকরণ বাড়িতে থাকে কিছু উপকরণ বাড়িতে থাকে না এই জন্যই এই দুটি ডিস বা রেসিপি আমার চেষ্টা করে হয়ে ওঠা হয়নি এই দুটি করিনি তার কারণ এগুলির কাঠিনত্যই বলা যেতে পারে কিন্তু আমি চেষ্টা করবো পরবর্তী সময়ে যেন আমি কখনও না কখনও একবার সাহস করে এই রেসিপিগুলো করতে পারি